হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন আপনি কে বলছে হ্যাঁ বলুন হ্যাঁ কী হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন আমি সুমন মণ্ডল আমি ডক্টর সুমন মণ্ডলই বলছি বলুন এর আগে কি আপনি দেখিয়েছিলেন কোথাও কোথায় দেখিয়েছিলেন উনি কি কিছু পরীক্ষা টরীক্ষা করিয়েছিলেন ও আচ্ছা বুঝতে পারছি তো এখন মানে এখন যন্ত্রণা হচ্ছে তাই তো প্রচুর আচ্ছা

আমি বলছিলাম ঠিক আছে তাহলে এক কাজ করুন আপনি এটা অপারেশন করিয়ে নিন হ্যাঁ আমাদের হসপিটালে হয়ে যাবে আপনার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসবেন আগামী দুদিনের মধ্যে আপনি চলে আসুন সেইগুলো আমি আপনাকে বলে দেব আপনি আসুন তারপরে বলে দেব লিখে দেব হুম ঠিক আছে তাহলে রাখছি